আমি ভিন্ন দেশে কখনও পাখি থাকার সুযোগ পাইনি বা যাইনি কিন্তু আমি ভিন্ন জায়গায় পাখি দেখার সুযোগ পেয়েছি এবং আমাদের এলাকায় শালিক পাক কাক চড়াই এইসব ছাড়া কিছু তো দেখা যায় না আমি যখন নর্থ বেঙ্গলে ঘুরতে গেছিলাম তখন সেখানে কত রকম পাখি দেখতে পেতাম আমি দেখেছিলাম সেখানে পাখির সাইজ অনেক ছোটো এবং আমি যখন সুন্দরবনে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম তখন দেখেছিলাম দেখেছিলাম পাখির সাইজ অনেক বড়ো এবং তাদের ভাষার এই পার্থক্য এবং টোনের পার্থক্য রঙের পার্থক্য এগুলো জল পরিবর্তন কিংবা আবহাওয়া পরিবর্তন পরিবর্তনের জন্য এগুলো হতে পারে এগুলো হয় এবং এবং আমি সব জায়গায় দেখেছি যে কিছু কমন পাখি থাকে যেমন টিয়া পাখি টিয়া পাখি শালিক পাখি কাক পায়রা এইসব এগুলো ক কিছুছু কিছু জায়গায় এইসব কমন পাখি থাকে তাতে আমার মনে হয়েছে যে যে কিছু পাখি যে কোনো জল আবহাওয়ায় থাকতে পারে কিছু পাখি থাকে যে পার্টিকুলারলি সেই আবহাওয়ায় থাকে যেমন পেঙ্গুইন

পেঙ্গুইন কিন্তু শুধু বরফেই পাওয়া যায় আটলান্টিক মহাদেশে ওরা কিন্তু একটু গরমের জায়গা বাঁচতে পারবে না মধ্যে তো এরকম কিছু কিছু পাখি আছে পাখি গুলি সেই আবহাওয়ায় বাঁচতে পারে